আমি বলছি দাদা আপনি হচ্ছে পেট্রল পাম্প থেকে বলছেন তো বলছি যে আপনাদের ওখানে রেগুলার যাই মনে পড়ছে নামটা হচ্ছে যে কি বাপন মন্ডল ঠিক আছে তো আমি হচ্ছে সমলেশ্বরী মন্দির যাবো হ্যাঁ আমি তাহলে কোন দিকে যাবো সেটা একটু বললে ভালো হতো আর কি

আচ্ছা হুম

হুম

ওহ আচ্ছা আচ্ছা তো তাও কতক্ষণ লাগবে ওখান থেকে মন্দির যেতে হুম আমি বলছি মন্দিরে যেতে তাও কতক্ষণ লাগবে ও ওখানে শুনলাম না কি ওই মন্দিরে গিয়ে না কি বহু মানুষ ঠিক হয়েছে তাদের যে সমস্ত ইয়া আর ছিলো সব রোগ জ্বালা সব ঠিক হয়েছে

আচ্ছা হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা সেখানে সব ঠাকুরের পুজো দেওয়ার সমস্ত কিছু সেখানেই পাওয়া যায় তো আচ্ছা আচ্ছা আচ্ছা ওইটাই জিজ্ঞেস করছিলাম আর কি যে কতক্ষণ লাগবে কী বা কী নিয়মকানুন সেগুলাই একটু জানার ছিলো ঠিক আছে হ্যাঁ